আমার নেওয়া সবচেয়ে বিলাসবহুল ট্রিপ হল আমি একবার বর্ধমান থেকে এসি চেয়ার কারে গৌহাটি গেছিলাম এবং গরম কাল ছিল সেজন্য এসিতে গরম অত লাগছিলো না তাই আমার ওই যাত্রাটি খুব আরামদায়ক ছিল